পরিবারের মহিলাদের সাধারণত মাছ ধরতে গিয়ে যেন মাছ ধরানো তারা সহযোগিতা করেন কীভাবে মাছ কাটার জন্য এবং মাছ ধরার জন্য এবং ছিপ দিয়ে মাছ ধরার জন্য এবং তাদের মাছ খোটার জন্য বা জাল ধরের জালটা আনানোর জন্য যখন নদীতে জাল ফেেল হয় সেই জালটা ধরতে হবে টানার জন্য বা মাছ খোটার জন্য আর মহিলাদের যেগুলি করানো হয় সাধারণত মহিলাদের যেগুলি করানো হয় মাস খটা বা শিপ দিয়ে মাছ ধরা বা মহিলাদের জাল টানার জন্য জাল টানতে হবে বা মাস বাসাই করোতেে হবে মাছ বাসাই করে নিয়ে যেতে হবে বা মহিলাদের সাধারণত মাছের জন্য কী করতে হবে এবং মহিলাদের জাল জাল জাল ধত্তে হবে বা জাল টানার জন্য বা মাছ বাছাই থাকে বা মাছকে আরও হচ্ছে অনেকগুলি মাছ থাকে সেই মাছকে ভাগ করা হয় নানাভাবে ভাগ করে সেই মাছগুলোকে নিয়ে যাওয়া হয় আর নারীদের সাধারণত সমুদ্রে ম সাধারণত সমুদ্রে নিয়ে দেওয়া হয় হচ্ছে মাছ ধরতে নিয়ে যাওয়া হয় না এই সমুদ্রে যায় না তাঁর কারণ ওখানে অনেক বাঘের ভয় থাকে বা অনেক ভয় ভূত্র থাকে যার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয় না এবং আরও অনেক সমস্যা দেখা যেতে পারে আর ওদের মাছ ধরতে নিয়ে গেলে সাধারণত বিভিন্ন জীবজন্তু সম্মুখীন হতে হবে আর এতে অনেক রিক্স হয়ে যাবে এই জন্য মহিলাদের নিজানো হয় না আ সাধারণত মহিলাদের নিজানো জন্য এই হচ্ছে না না হচ্ছে না নিয়ে গেলে না নিয়ে যাওয়াই ভালো কেননা এখানে অনেক অনেক কিছু সম্মুখীন হতে হয় অনেক ভয় ভূত্রে সব কিছুই আসে ওই জন্য নারীদের সমুদ্রে নিয়ে যাওয়া হয় না কারণ